ভারতে এখন নতুন নতুন চাকরিগুলো হলো এই যে ভ্রমণকারী কমেডিয়ান তারপর ইউটিউবার আবার কেউ ঘরে অনলাইনে বসে অনেক কিছু কাজ করতে পারে আবার সি এস পি সি এস পি অনলাইনে কাজ আর এখন ছেলেরা তরুণরা মানে তারা শক্ত কাজ কঠিন কাজ করতে পারে না অল্প টাইমের মধ্যে অনেক টাকা ইনকাম করতে চায় অনলাইনের মাধ্যমে বেশি ইনকাম করতে চায় যাতে না পরিশ্রম করতে হয় আবার ঘরে বসে বসে কাজ করতে চায় ঘরে বসে অনলাইনের মধ্যে বেশি ইনকাম পয়সা ইনকাম করতে চায় তারপর হাতে লেখার মধ্যে কিছু ইনকাম করতে চায় আবার এই সি এস পির মধ্যে অনলাইনের ট্রানজাকশনে কিছু ইনকাম করতে চায় আবার আর কী ডিজিটাল কাজ করতে চায় আবার রাজ্য সরকারের ঘরের অনলাইনে বসে কাজ করতে চায় এরকম বিভিন্ন ধরনের কাজগুলো সব ঘরে বসে বসেই তরুণরা এখন করে তারা এখন বাইরে বেশি পরিশ্রম করতে পারে না আগের মানুষেরা যেইভাবে খাটত তারা সেভাবে খাটতে পারে না তারা ঘর থেকে বসেই ইনকাম করে হ্যাঁ এই সব কাজগুলো তরুণরা বেশি ঘর থেকেই খোঁজে